আমি বাঙালি তাই আমি বাংলা ভাষায় কতাটা বলতে ভালোবাসি কিন্তু আদার্স অন্য এলাকার ছেলেরা যখন আমার সঙ্গে ব্যবসা খাতির বলো অন্য এ খাতিরে যেমন ভাষাটা কথা বলতে আসে তাদের ভাষাটা বুঝতে না পারলে আমি তাদেরকে প্রথম অঙ্গি ভঙ্গি করে দেখিয়ে ইশারা বা এর মাধ্যমে দেখিয়ে বলি যে ভাষাটা বোঝানোর চেষ্টা করি কিন্তু তাতে যদি না কেউ বুঝতে পারে তাদেরকে আমরা আমাদের গুগল ট্রানজ্যাক্সান করে তাদেরকে আমার ভাষাটা তাদেরকে বলে বোঝাই